প্যান্টের নেতিবাচক দিক হচ্ছে আমরা স্কুল লাইফে যে প্যান্টগুলো পরতাম একটু বড়ো হওয়ার পর সেগুলো আর পরা যায় না প্যান্টগুলো ছোটো হয়ে যায় এবং প্যান্ট প্যান্ট পরে আমরা বাড়িতে কোনো পুজো অনুষ্ঠান হলে প্যান্ট পরা যায় পরা যায় না এবং প্যান্ট কটন প্যান্টগুলো ধোয়ার পর ইস্ত্রি না করে পরা যায় না এবং প্যান্টে বেল্ট লাগাতে হয় এবং প্যান্টে চেন থাকে সেটা কাটার ভয় থাকে চেন কেটে গেলে সমস্যা হয়